আমি বাইক চালাতে ভীষণ ভালোবাসি বাইক আমার মানে আমার মানে ভীষণ একটা পছন্দের জিনিস মানে সেটা আমি মুখের ভাষায় বলতে পারবো না আমার ভীষণ ভালো লাগে

বাইকটা নিয়ে যখন আমি যখন রাস্তা দিয়ে যাই তখনও মানে মনে হয় যেন না আমি একটা গাড়ি চালাচ্ছি বা কোনো কিছু হ্যাঁ বিশাল ভালো লাগে আমার বাইক চালাতে আর আমার তো কাজটাই এমন যে আমি মানে বাইকে করেই স সব সময় কাজ বাজ করি এটা সেটা করি আর বাইক চালাতে গেলে সব থেকে বড়ো ব্যাপার একটা রুটের প্রয়োজন ভালো রুট যে রুটটাই মানে কোনো রকম মানে গাড়ি ঘোড়া খুব কম চলবে এবং ট্যুরটা থাকবে অনেক সুন্দর প্লেন মসৃণ হ্যাঁ যেখানে গাড়িটা মানে চলতে গিয়ে খুব মানে ইয়ে হবে আর একটু মানে একটু ব্যাকা ব্যাকা রাস্তা হবে সেগুলো একটু টার্নিং নিতে হবে হ্যাঁ আমার ভীষণ ভালো লাগে টার্নিং নিতে হালকা হালকা ছোটো ছোটো টার্নিং হবে হ্যাঁ অনেক অনেক মানে স্মুদলি টার্নিংগুলো আমি নেবো হ্যাঁ আমার খুব ভালো লাগে আমি একবার সুন্দরবন গিয়েছিলাম সুন্দরবনে যেতে গিয়ে মানে দেখলাম সে রাস্তাঘাট যা করে দিয়েছে মানে মাথা নষ্ট ভীষণ রাস্তা হুম সে মানে তেলের মতন রাস্তা আর মসৃণ মানে হেভি আর ফাঁকা ফাঁকা রাস্তা টার্নিং খুব মানে খুব মজা লেগেছে আর সুন্দরবনে সব ঘন মানে রাস্তায় যেতে গেলে মানে একটু বাম্পার হয়তো আসে কিন্তু মানে রাস্তাটা খুবই সুন্দর অনেকটাই ভালো আর বাইক চালাতে গেলে সব সময় মানে ফলো রাখতে হবে মানে অনেক দূর দূরস্তর চারিদিকটাই তোমার ফলো রাখতে হবে আর মানে তোমার আগে পিছনে সাইডে তারপরে দুই সাইডে সব দিকেই মানে ফোলড রাখতে হবে তোম চোখ চোখ থাকবে সামনের দিকে কিন্তু তোমার হচ্ছে চারি সাইডে কী হচ্ছে সব তোমার মানে ব্রেনের মধ্যে থাকবে আর কি হ্যাঁ তোমার পিছনে কী হচ্ছে তোমার সাইডে কী হচ্ছে ডান সাইডে কী হচ্ছে বা সাইডে কী হচ্ছে সব কিছুই তোমার একটা নলেজের মধ্যে থাকতে হবে যে আমার এই সাইডে এই হচ্ছে পিছনে একটা গাড়ি আসছে সেটা কত স্পিডে আসছে সে সেটাও নলেজে রাখতে হবে হুম এবং তোমার হচ্ছে সেই গাড়িটা কত সময় আমার কত সময় কত সময়ের মধ্যে আমার কাছাকাছি চলে আসবে হ্যাঁ সেই গাড়ির আওয়াজ শুনে অনুমান করে নিতে হবে যে এই গাড়িটাই এত সময় হলে আমার ধারের কাছে আসতে পারে সেইভাবে তোমাকে গাড়িটা কন্ট্রোল করে সাইডে নিতে হবে এবং যে কোনো টার্ন ফাঁন নিতে গেলে তোমার আছে গাড়িটা টার্ন ফাঁন নিতে গেলে গাড়িটার যে গাড়ির যে মানে সাইড লাইটগুলো যেগুলো হয় ইনডিগেটার ওইগুলো দিতে হবে দিয়ে তোমার সাইড নিতে হবে এবং রাস্তাঘাটে চলতে গেলে খুব মানে হিসেব করেই চলতে হবে উল্টো পাল্টা করলে হবে না